হ্যাঁ আমাদের আসানসোল থেকে বিভিন্ন পর্যটন ঘোরার জায়গা আছে যেমন ঘাগরবুড়ি বলে একটি মন্দির আছে সেখানে যাওয়ার জন্য দুশো টাকা মতো খরচা হয় গাড়ি খরচা এটি দেখতে খুবই সুন্দর এটা ছাড়াও কল্যাণেশ্বরী মন্দির আছে সেটাও যেতে গেলে মোটামুটি তিনশো টাকা মতো খরচ হয় এটাও খুব সুন্দর দেখার জিনিস আছে এর চারপাশের সিনারিগুলোও খুবই আকর্ষণীয় এবং মধুর এটা ছাড়াও মাইথন ড্যাম আছে সেখানকার খুব সুন্দর মনোরম দৃশ্য সেটাও মানুষকে আপ্লুত করে এখানে ঘুরতে যাওয়ার জন্য মিনিমাম পাঁচশো টাকা মতো খরচ হয় এছাড়াও এখানে থাকার জন্য মোটামোটি একেকজনের হাজার টাকা করে লাগে আর খাওয়াদাওয়ার জন্য ছোটো হোটেলে খেতে গেলে একশো থেকে ডেড়শো টাকা খরচ হয় আর বড়ো হোটেলে খেতে গেলে মিনিমাম পাঁচশো টাকা খরচা আছে